এই মুহূর্তে আমার যে পাঁচটি তারিখের কথা মনে পড়ছে সেগুলি হলো তেইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ পনেরোই জানুয়ারি দু হাজার আঠেরো পাঁচই মার্চ দু হাজার তেইশ সাতই জুন দু হাজার বাইশ চোদ্দোই আগস্ট দু হাজার পনেরো